মানুষ তার সংস্কৃতির মাধ্যমে পরিচিতি অর্জন করে থাকে এছাড়াও বিভিন্ন মাধ্যমেই মানুষ পরিচিতি অর্জন করে থাকে কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল তার সংস্কৃতি এবং জাতিসত্ত্বা মানুষ মানুষ বিভিন্নভাবে নিজেকে নিজেকে সবার সামনে উপস্থাপন করতে চায় কিন্তু মানুষ সেটা করতে গিয়ে ব্যবহার ভালো সংস্কৃতি ভালো জাতিসত্ত্বার কথা প্রায় ভুলেই যায় আমি আমার জাতিসত্ত্বা কখনো জাতিসত্ত্বা বা সংস্কৃতি কখনোই ভুলি না আমি আমার সংস্কৃতির মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলতে চাই এছাড়াও জাতিসত্ত্বা জাতিসত্ত্বা হলো একটি মূল বিষয় যার মাধ্যমে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে ওঠে এই জাতিসত্ত্বার জাতিসত্ত্বার বোধ যত বাড়িয়ে তোলা যাবে ততই মনুষ্যত্ব বোধ বৃদ্ধি পাবে এই জাতিসত্ত্বাকে ধীরে ধীরে জাতিসত্ত্বা প্রসধ প্রায় মানুষের মধ্যে এখন আর দেখাই যায় না কিন্তু এখনো বেশ কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে জাতিসত্ত্বার প্রসার রয়েছে আমিও প্রায় চেষ্টা করি নিজের জাতিসত্ত্বা মনুষ্যত্ব বোধ নিজের সাংস্কৃতির পরিচিতি ঘটাতে কিন্তু সেটা সৎ পথে এবং সঠিকভাবে কোনো অসৎ পথ অবলম্বন করে এসমস্ত করা একদমই উচিত নয় বলে আমি মনে করি